হ্যাঁ আমি ট্যুর গাইড বলছি বলুন হ্যাঁ হ্যাঁ নিশ্চই সমস্ত আমি পশ্চিমবঙ্গে বলুন বা পশ্চিমবঙ্গের বাইরে বলুন সমস্ত জায়গাতেই বেড়াতে গেলে আমি তাদেরকে হচ্ছে গাইড করে দিই দেখুন গাইড করা মানে কী আমি তাদেরকে হাতে করে ধরে নিয়ে যাবো সেটা নয় আপনি গাইড ব্যাপারটা আগে বুঝুন আমি ধরুন আপনি পুরীতে প্রথম যাচ্ছেন তো কিন্তু সেখানে তো পুরীতে তো আর একটি মন্দির নেই সেখানে নানা রকম নানা রকমের মন্দির রয়েছে এবার সেখানে যেতে তো আপনি আপনারা তো রাস্তা জানেন নি এবার কীভাবে কী যেতে হয় কোথায় কী ফিস দিতে হয় বা কোথায় জুতো খুলে রাখতে হয় সেই সব তো জানেন না সেসব না জানলে তো ওখানে সমস্যায় পড়বেন তো সেক্ষেত্রে আমি ওই জিনিসগুলো আপনাদেরকে বলে দেবো এবার কোথায় কি কো কোথায় কোন মন্দির আছে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে কটার মধ্যে সেখানে পৌঁছাতে হবে বা কোথায় পুজো দিতে হবে সেই সব কিছু আমি আপনাদেরকে গাইড করে যাবো পুরীর এই তো হুগলির এই রাস্তাটার দিকে গেলেই হয়ে যাবে হুগলি যেতে না না কোনো অসুবিধা নেই প্রায়ই তো যাচ্ছি আমি পর্যটক নিয়ে তা ঠিক আছে ফোন করে দেখে দেখে তো নেবেন কিন্তু আপনাকে তো আজকে অগ্রিম কিছু বুক দিয়ে বুক করতে হবে আপনার ধরুন পুরো আমার ফিসটা ধরুন ওই খাওয়া দাওয়া আপনাদের খাওয়া দাওয়া বাদ দিয়ে টাকা লাগবে তা তার মধ্যে আপনাকে দুশো টাকা দিয়ে এখনই বুক করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে